হ্যাঁ জয়িতা দে ম্যাডাম হ্যাঁ বলছিলাম আমার খুব পেটে ব্যথা হয়েছে পেটের নিচের দিকটায় খুব ব্যথা করছে আমার সকাল থেকে হচ্ছে হ্যাঁ সকালে একটা গ্যাসের ওষুধ খেয়েছিলাম খাবার একটু খেয়েছি একটু মুড়ি জলমুড়ি খেয়েছি পেটের ব্যথাটা তবু কমছে না বাঁ দিকে পেটের নীচে খাবার আগে ওষুধটা খেয়েছিলাম খালি পেটেই ওষুধটা খেয়েছিলাম হ্যাঁ রাতের দিকে খাবার গণ্ডগোল একটু রিচ খাবার খেয়েছিলাম যন্ত্রণা যন্ত্রণাটা তো একটু কমছে ওই ওষুধটা খাওয়ার পরে কিন্তু সবটা ক্লিয়ার হয়নি না রিপোর্ট কিছু করা নেই আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনাকে তা হলে রিপোর্ট করিয়ে নিয়ে আবার ফোন করব আচ্ছা আমি রিপোর্টটা করিয়ে নিয়ে আপনার কাছে বিকালের দিকে যাব ঠিক আছে ম্যাডাম আমি তাই করার চেষ্টা করছি